হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা কে বলুন তো ঠিক বুঝতে পারছি না ও আচ্ছা না কি বলুন হ্যাঁ ও আচ্ছা ভালো কথা তো হ্যাঁ হুম আপনারা যেটা করছেন ভালোই কচ্ছেন এবার কীরকম কী চাঁদা দিতে হবে সেটা আমাকে জানাবেন এর থেকেও আমি যদি কিছু করতে পারি সাহায্য সেটাও আমি দেখব যদি কোনো কাজে লাগতে হয় সেটাও বলবেন আর তাছাড়া যদি কোনো বড়ো অনুষ্ঠান টনুষ্ঠান করা যায় দেখুন ভালো তো বাচ্চাদের অনুষ্ঠান হ্যাঁ খুবই ভালো হবে তো দেখুন এবার আমি তো ওখানে থাকি না সব সময় আপনারা ওখানে থাকেন আপনারা জানবেন কীরকম কী করলে ভালো হবে আপনারা যা লাগবে আমাকে বলবেন আমি দিয়ে দেব হ্যাঁ বাচ্চাদের কিছু অনুষ্ঠান করলেও তো ভালো হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি কোনো সাহায্য লাগে তো অবশ্যই জানাবেন ঠিক আছে